হ্যালো হ্যালো আমি বলছি যে আপনি যে পার্সেলটা আমার কাছে এনেছিলেন বক্সটা দেখছি যে ভাঙ্গা আছে তারপরে আমি জিনিসগুলো খুলে দেখলাম জিনিসের মধ্যে আমার কানের ইয়ারিংটা ছিলো সেটাও ভাঙ্গা তা পার্সেলে এইগুলোও কি ভাঙ্গা ভালো না মা মানে আমি আর কি আরো অর্ডার করতে পারবো না কি কমপ্লেন করে দেবো

আচ্ছা ঠিক আছে তাহলে আমি কী ক কী করবো তাহলে কমপ্লেন করবো আপনি কি বলছেন কামপ্লেনটা করে দেবো সার্ভিস সেন্টারে আচ্ছা আচ্ছা আমি এক্সচেঞ্জ করে দিচ্ছি আগে থেকে যেন এমনি না হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এক্সচেঞ্জটা করে দিচ্ছি নাহলে আমার টাকা ফাকা নষ্ট হয়ে যাবে আমি অর্ডারটা করেছি অর্ডারটা ভালো না আসলে কি করে হবে আচ্ছা

আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা এক্সচেঞ্জ করে দেবো আচ্ছা আচ্ছা তাহলে আমি এক্সচেঞ্জটা করে দিচ্ছি আগে থেকে যেন এমনি না হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে